গান বলতে এখন তো গান বলতে ক্লাসিকাল গান আমি বেশি প্রেফার র করি মানে বেশি প্র্যাকটিস করি বলতে পারো আর অনুশীলন বলতে দেখো সকালবেলায় রেওয়াজটা একটা খুব বড় ব্যাপার হয়ে থাকে সকালবেলা রেওয়াজ করলে আমাদের গলা খোলে তো এই গলার উপর কাজটাই আসল জিনিস গানের ক্ষেত্রে কিন্তু আপনি যা বললেন যে কোন কোন জিনিসগুলো একটু কঠিন বলে মনে করি কঠিন বলতে দেখ ক্লাসিকাল সঙ্গীতের ক্ষেত্রে যখন তুমি রাগ যেহেতু ক্লাসিকাল সঙ্গীত মানে আমাদের রাগের উপরেই সব গানগুলো হয় তো সেই রাগগুলো যখন মনে রাখা কোন রাগে কোন নোটেশনগুলো যাচ্ছে সেগুলো মনে রাখা এইগুলো যখন মানে তোমার জানতে হবে বা করতে হবে তখন এইগুলো একটু কঠিন বলে মনে হবে কিন্তু কি বলে না শেখার কোনো শেষ নেই আর বয়স নেই তো তুমি যত সেইগুলোকে মানে প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকবে প্র্যাকটিস করতে থাকবে তখন দেখবে সেইগুলো অনেক ইমপ্রুভ হয়ে যাবে এবং কঠিন বলে একটা সময় গিয়ে মনে হবে না কিন্তু দেখ এখন যারা জানে যে কেউ যদি বলে আমি গান জানি কিন্তু সে কিন্তু গানের পুরোটা জানে না কারণ গানের এরম কোনো গান যদি আমি একটা পুরো সমুদ্র যদি ভাবি তাহলে আমি যা জানি আমি ভেবে নেব তার একটা জলকণা তো এরকম অবস্থায় আছি এই আর কি